আমার এলাকার লোকেরা পছন্দ করে এমন প্রধান টেলিফোন ব্র্যান্ডগুলি হলো এমআই নোকিয়া স্যামসুং ভিভো ও ওপো কারণ এগুলি ব্যবহার করে প্রত্যেকটি মানুষ খুবই সন্তুষ্ট হয় কেননা এই ফোনগুলির ক্যামেরা খুব ভালো এবং ব্যাটারি চার্জ খুবই ভালো এই কারণে প্রত্যেক মানুষই এই ফোনগুলি ব্যবহার করে থাকেন আমি ব্যবহার করি নোকিয়া ফোন কেননা এই ফোনের ব্যাটারি চার্জ খুবই ভালো এবং এর ডিসপ্লে খুবই সুন্দর এতে ছবি দেখা যায় ভালো আমার বাচ্চার গেম খেলতে সুবিধা হয় এই কারণের জন্য আমার এই ফোনগুলি খুবই ভালো লাগে এবং অনেকক্ষণ চার্জ না দিয়েও এটা ব্যবহার করা যায় বা দূরে কোথাও গেলে ব্যবহার করতে সুবিধা হয় এই কারণে আমি এই টেলিফোন ব্র্যান্ডটি ব্যবহার করে থাকি